এই অঞ্চলে রান্না করা হয় এমন কিছু ঐতিহ্যবাহী খাবারগুলির মধ্যে রয়েছে মিহিদানা সীতাভোগ এবং ল্যাংচা এর মধ্যে সীতাভোগটি বেশি প্রাধান্য দেওয়া হয় এই সীতাভোগ তৈরি করার জন্য যে রেসিপিটি লাগে সেটি সেগুলি সেটি আমি সংক্ষেপে বলছি যে সীতাভোগ তৈরি করার জন্য লাগে মূলত চালের আটা কুটির পনির ঘি চিনি এবং পরিমাণ মতো জল এবং অবশ্যই জাফরান দিয়ে তৈরি করতে হয় সীতাভোগ এটা একটা সম্পূর্ণ বাঙালি খাবার তাই আমাদের এই অঞ্চলে এই খাবারটিকে খুব বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া হয়ে থাকে